আমার প্রিয় পাখি দেখার আমি যেহেতু শহরে থাকি সেহেতু আমার প্রিয় পাখি দেখার কোনো জায়গা নেই যখন আমি গাঁয়ে আসি গাঁয়ের চারিধারে মাঠে বাগানে গাছে বিভিন্ন ধরনের পাখি দেখি ময়না ফিঙে বুলবুলি টুনটুনি বাবুই কাক এসব পাখি দেখি যখন আমরা জঙ্গলের দিকে ঘুরতে যাই আমি সেখানে আরও বিভিন্ন রকম পাই পাখি দেখি টিয়ে পানকৌড়ি বক মাছরাাঙা চিল ময়না শালিক বিভিন্ন ধরনের পাখি দেখি যখন বাড়ি আসি তার চারিধারে ছোটো ছোটো টুনটুনি ঘুঘু এইসব পাখি দেখি আর আমার যখন শহরে ফিরে যাই শহরের চিড়িয়াখানাটা আমার সবথেকে প্রিয় ওই চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন রকমের পাখি দেখতে আমার খুব মজা লাগে ময়না পাখি টিয়ে পাখি কাকাতুয়া ময়ূর কত রকমের পাখি দেখা যায় আমার খুব প্রিয় জায়গাটা হচ্ছে চিড়িয়াখানা